আবহাওয়া তো বিভিন্ন রকমের আছে যেমন গরমকাল শীতকাল বর্ষাকাল গরমকালে যেমন মাটি বাদাইতে মাঠে মাটি ফেটে যায় আমরা স্যালাই থেকে পানি দেওয়ার চেষ্টা করি ধান রাখা ধান ভালো রাখার চেষ্টা করি আবার যেমন বর্ষাকাল বর্ষাকালে ময়া ম বাদাই মাঠে ফসল ছ সব তো ডুবিয়ে দেয় আমরা ম খালের মাধ্যমে পানিটা সরাবার চেষ্টা করি আবার মোটরের মাধ্যমে পানিটা সরাবার চেষ্টা করি আবার সেরকমইভাবে আবার ফসলটা ভালো রাখে আবার থাকে কেননা পানি তো অনেক জমেছিলো আবার কমে গেছে তার জন্য আবার সে বর্ষাকালে যেমন ঝড় ঝাপটা বো বিভিন্ন রকম আসে তেমন ঝড় ঝাপটা তো যেমন আমাদের হাত নেই যে আমি থামিয়ে রাখবো ম্যা ব্যা বিভিন্ন রকমের ফসল ক্ষতি হয় হয় আমরা এ করতে পারি না তবে শীত যেমন শীতকালে ঠান্ডা ঠান্ডা লাগলে ই ফসল বাড়তে চায় না বাড়তে চায় না আবার জ এই কীটপতঙ্গ কীটপতঙ্গ লাগলে দোকা এ কীটপতঙ্গ লাগলে আমরা দোকানে যাই দোকানে গিয়ে বলি যে ওষুদ দেয় ওষুধ দিয়ে স্প্রে করে দিই স্প্রে করে দিয়ে কীটপতঙ্গ মরে যায়